হ্যাঁ বলুন আপনি কে ও রমেশ ফোন করছেন না কি আচ্ছা আচ্ছা বলুন দাদা হ্যাঁ হ্যাঁ আপনি কেমন আছেন ও আচ্ছা ভালোই চলছে আপনি এখন কোথায় আছেন দিনকতক দেখতে পাচ্ছি না আপনাকে বাড়িতে আচ্ছা আচ্ছা ওই জন্য আপনি গেছেন হয়তো দেখতে পাইনি বলুন কী বলছিলেন হ্যাঁ কোন মন্দিরটার কথা কোন মন্দিরটার কথা বলছেন

রামেশ্বর মন্দিরটা আর বলুন ও মন্দিরটা এখন অর্ধেকের বেশি উঠে গেছে আর কী হ্যাঁ

নির্মাণকার্য প্রায় শেষের দিকে মিস্ত্রিরা প্রত্যেকদিন আসছে আর সব ভালোভাবে কাজ হচ্ছে এবারে মন্দির তো অনেক হয়ে গেছে এবার প্লাস্টার ফ্লাস্টার প্রায় শেষের দিকে তারপর রঙটা হলেই প্রতিষ্ঠা হবে আপনার প্রতিষ্ঠাটা যতদূর যতদূর সম্ভব সামনের মাসের ষোলো তারিখের দিকে ষোলো তারিখে একটা ভালো দিন আছে ওই দিনে হবে আর কী হ্যাঁ মন্দির প্রতিষ্ঠায় তো অনেক হচ্ছে সাতজনের মতো পুরোহিত আসবে বাইরে থেকে তারা তারা মন্দিরটা প্রতিষ্ঠা করবে এবং হচ্ছে বিভিন্ন ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাপার রয়েছে সবই হবে তাছাড়া খাওয়ানো দাওয়ানোর বিরাট আয়োজন করা হচ্ছে আর কী যত জন দর্শক ভক্ত আসবে সবাইকে মন্দির কর্তৃপক্ষ থেকে খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা থাকছে জল টল তো আমাদের সামনে যে নদীটা রয়েছে ওইটা থেকে আনা হবে কি আপনারা আসছেন না প্রতিষ্ঠার দিন না আসবেন না আপনাকে যে তারিখটা বললাম না ষোলো তারিখ ওই দিনই হচ্ছে মন্দিরটা প্রতিষ্ঠা হবে আর কী একদম কনফার্ম হ্যাঁ বাদ্যযন্ত্র বলতে গিটার বাজাবে হ্যাঁ ঝম্প টম্প হচ্ছে তারপরে মাইকের বিরাট আয়োজন হচ্ছে সবই আছে আপনি আসুন না আসলেই তো দেখতে পাবেন সব কিছু তাছাড়া হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে আপনার সবাই বাড়ির কেমন আছে আচ্ছা আপনার ওখান থেকে বেরোলে কদিন আসতে লাগবে যে এইখানে পৌঁছলে পৌঁছতে ও তার মানে ষোলো তারিখ ষোলো তারিখ যদি হয় তাহলে তেরো তারিখে রাত্রে উঠতে হবে না কি হ্যাঁ বারো তারিখে রাত্রে বেরোতে হবে তবে রাত্রে উঠতে হবে তবে ষোলো তারিখে পৌঁছবেন আচ্ছা ভালো আছেন তো হুম হুম সবাইকে নিয়ে আসবেন নেমন্তন্ন রইলো আচ্ছা আর কিছু বলবেন না কি আচ্ছা পরে ফোন করবেন আবার হ্যাঁ ঠিক আছে রাখুন